পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটকগুলি হলো থিম পার্ক ওয়াটার পার্ক চিড়িয়াখানা বিনোদন পার্ক এখানে গেলে মানুষজনদের বিনোদন হয়ে থাকে দর্শকরা এখানে গেলে তারা তাদের সময় কখন কেটে যায় বুঝতেই পারে না এবং তাদের বিনোদনের সাহায্য করে চিড়িয়াখানা সাধারণত পশুপাখি সংরক্ষণ করে রাখা হয় এখানে গেলে বিভিন্ন ধরনের পশুপাখি দেখতে পাওয়া যায় বিভিন্ন যে সমস্ত পশুপাখি বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে সংরক্ষণ করা হয় এই চিড়িয়াখানার মধ্যে এখানে যদি কোনো পর্যটক যায় এবং কোনো দর্শকরা যায় সেখানে গেলে তারা তাদের অনেক কিছু শিখতে পারবে অনেক নতুন কিছু দেখতে পারবে তারা অনেক কিছু জানতে পারবে যে সমস্ত পশুপাখি বিলুপ্ত হয়ে গেছে তারা সেখানে আছে এবং তাদের সম্বন্ধে সমস্ত কিছুটাই তারা সেখানে গেলে জানতে পারবে আমাদের রাজ্যে এ কলকাতাতে রয়েছে একটা চিড়িয়াখানা সেখানে এ গেলে অনেক পশুপাখি সংরক্ষণ করা আছে অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক ধরনের পাখি অনেক ধরনের পশু প্রভৃতি ধরনের সমস্ত কিছুই ওখানে সংরক্ষণ করা আছে চিড়িয়াখানার মধ্যে কখন সময় কেটে যাবে কখনোই বোঝা যাবে নতুন নতুন পাখি পশু দেখাতেই সময়ের এ কেটে যাবে এবং ওয়াটার পার্ক ওয়াটার পার্কও রয়েছে আমাদের এখানে ওয়াটার পার্কে গেলে অনেক ধরনের জলের খেলা দেখা যাবে এবং সেখানে সাধারণত গ্রীষ্মকালে যা হয় ওয়াটার পার্ক সেখানে জলে নিয়ে খেলা করার জন্য সাধারণত অনেক পর্যটকরা এই থিম পার্ক বা চিড়িয়াখানা বা ওয়াটার পার্কে যায় এবং সেখানে তারা তাদের সময় ব্যয় করে আছে এবং কিছু ভালো মুহূর্ত কাটিয়ে আছে এই জন্য পশ্চিমবঙ্গে যে যে কটা ভালো ভালো পর্যটক কেন্দ্র রয়েছে সেখানে সমস্ত রাজ্যের মানুষই এসে এ ঘোরে দেখে এবং তারা তাদের সময় প্রয়োজনীয় সময়গুলোকে ব্যয় করে তারা তাদের ভালো কিছু মুহূর্ত কাটিয়ে ওঠে